পঁচিশ বারো উনিশশো নিরানব্বই তিন এক দুহাজার পাঁচ দশ আট দুহাজার বারো পনেরো আট দুহাজার চোদ্দো কুড়ি তিন দুহাজার সাত